আধুনিকতা ও বিশ্বায়নের মুখে পশ্চিমবঙ্গের মানুষেরা নিজেদের সংস্কৃতি বজায় রাখার জন্য দেখা যায় বর্তমানে তারা আগেকার দিনে যেমন মেলা দেখা যেত ছোট্ট মেলা মেলা সম্পর্কে তাদের একটা আ অভিজ্ঞতা ছিল পার্শ্ববর্তী বা নিজেদের গ্রাম থেকে ছোট্ট ছোট্ট দোকান বা নিজেদের গ্রামের মানুষরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে মেলা পালন করা হত কিন্তু বর্তমানে দেখা যায় আই মেলা সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে যেমন এখনকার দিনে মেলায় বিভিন্ন ধরনের বড় বড় পোগ্রাম করানো হয় যেমন অনেক বড় বড় গায়ক গায়িকা এবং বিভিন্ন ধরনের অর্কেস্টার বিভিন্ন ধরনের ছৌ নাচ এইসব দেখানো হয় এছাড়া আমরা এখন দেখে থাকি আগেকার দিনে দেখে থাকি যে বিয়েবাড়ি আগেকার দিনে বিয়ে বাড়ি সম্পর্কে ধারনা ছিল বিয়ে বাড়ি সাধারণত নিজের বাড়িতে দেওয়া হয় কিন্তু বর্তমানে বিয়েবাড়ি আমরা দেখে থাকি বিভিন্ন লজে গিয়ে বিয়ে দেওয়া হয় তাতে কি মানুষ আধুনিকতার যুগে এসে পৌঁছেছে